আপনি কি অন্তিমা মন্ডল বলছেন বলছিলাম আমি তো ওই একদিয়ে একটু ওই অনেকগুলো কাপড়ের মাল তুলেছিলাম তা আমি আরও কালীতলা বাজারে একটা দোকান নিয়েছি ভাবছিলাম মাল তুলে ও দোকান দেবো এবং কিছু কর্মচারী রাখব তা এখন মার্কেটের অবস্থা কেমন চলছে আপনি ভালোভাবে জানেন তা আমি তো জানি না ওই জন্য মাল তুলে ফেলেছি অনেক তা এখন কী করব ওই জন্য আপনার কাছে ফোন করেছিলাম তা দোকান নিয়েছি তা ও দোকান কি বলে দেবো যে আমি দোকান নেব না ও মালগুলো পুরনো দোকানে নিয়ে আসব ঠিক আছে আমি তাহলে বলে দেবো ফোনে ফোন করে যে আমি দোকান নিতে পারব না আমার সমস্যা হচ্ছে আমি ওই ইয়েগুলো মালগুলো নিয়ে পুরনো দোকানে নিয়ে আসব ঠিক আছে আচ্ছা ঠিক আছে হুম